হ্যালো স্যার আমি সোহিনী চৌধুরী বলছি হ্যাঁ স্যার বলছিলাম আপনি কি গতকাল স্কুলে এসেছিলেন ও হ্যাঁ বলছিলাম যে পরশু থেকে তো আমাদের বিজ্ঞান সপ্তাহ শুরু হচ্ছে আপনি জানেন তো তো ওই ব্যাপারে আপনার কি পরিকল্পনা আপনি কি ভাবছেন ওই ব্যাপারে হ্যাঁ আমিও হ্যাঁ আমিও ভেবেছি আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন কিছু একটা সাইন্সের প্রোজেক্ট করে আনে হ্যাঁ আর ওই ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট ও বলেছে যে ও ভলক্যানো করে আনবে তো এই রকম করে কয়েকটা খুব মানে স্টুডেন্ট আছে যাদের খুব ইচ্ছা আছে আর তারা মনে হয় যে খুব ভালো কিছু একটা করে আনবে তো আপ আপনি কি ভাবছেন যা এর মধ্যে আর কী কী করা যায় মানে ড্রেস ট্রেস ব্যাপারে আর কি কিছু করা যাবে আচ্ছা আর আর এমনি স্কুল সাজানোর ব্যাপারে কি ভাবছেন মানে কেমনভাবে সাজানো যাবে বা আর কি কিছু এক্সট্রাভাবে সাজাতে হবে স্কুল কি না আচ্ছা হ্যাঁ ওটাই ভাবছি আর আমার মনে হয় হেড স্যার মনে হয় আমাদেরকেই দায়িত্ব দিবে এই সাজানোর ব্যাপারে হ্যাঁ আর এই কারণে আমি গ্রুপে লিখেছি যে গতকাল মিটিং আছে আর মিটিংয়ে আর যদি আপনি আসেন তাহলে খুব সুবিধে হয় আচ্ছা আ ঠিক আছে আপনি হ্যাঁ বলুন অবশ্যই অবশ্যই স্যার আপনি যদি আসেন তাহলে আমাদের প্রত্যেকটি স্টাফের খুব ভালো লাগবে আশা করবো আপনার শরীরটা তা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আপনি আসলেও খুব ভালো লাগবে যদি আপনি না আসতে পারেন বিশেষ করে মিটিংয়ের দিন তা তাহলে আমরা আপনাকে ভার্চুয়ালি মানে আমরা আপনাকে জুম বা মিটের মাধ্যমে আপনাকে অ্যাড করতে পারি তাহলে আপনি কি সেদিন একটু অ্যাভেলেবেল থাকবেন আচ্ছা স্যার আশা করি আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে আর আমি আপনাকে তাহলে আপনাকে লিঙ্ক পাঠাবো সেই টাইমে ঠিক আছে

আচ্ছা আর আমি ভেবেছি যে প আমি যারা যারা প্রোজেক্ট করে আনবে আর সবাই তো করে আনছে না যারা যারা করে আনবে মানে কিছু করে আনবে তা আমি তাদের বলেছি যে সবাই যাতে তারা যাতে বাংলা মানে সাদা ড্রেস যাতে পরে আসে হ্যাঁ যাতে সাদা ড্রেস যাতে তারা সবাই পরে আসে আর একটু যেন হ্যাঁ আর সেদিন স্কুল যেন ফুল ইউনিফর্মে পরে আসে মানে যেমনভাবে অনেক কেউ যেমন অনেক কিছু নিয়ম মানে না সেদিন যেন সবাই সব কিছু রুলস রেগুলেশন মেনে আসে ওটাই আমি মানে সবাইকে বলেছি হ্যাঁ আর আপনিও হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করবেন আসার আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ